আমার এলাকায় সবথেকে সর্বোত্তম ফলনশীল ফসল হল ধান পাট আলু সবগুলোকে উচ্চ ফলনশীল খুব লাভবান ফসল বলে আমি মনে করি আলু আলু হচ্ছে তিন মাসের ফসল অঘ্রাণ মাসে লাগানো হয় ফাল্গুন মাসে আলুটা তোলা হয় আলুর দামটা প্রায় ভালোই থাকে আলু চাষ করতে খরচা হয় ঠিকই কিন্তু আলু খুবই উচ্চ ফলনশীল ফসল আলু বিক্রি করে চাষিরা লাভবান হলে চাষিদের মুখে হাসি ফোটে ধানের থেকেও আলু খুবই উচ্চ ফলনশীল আমাদের পশ্চিম মেদিনীপুরে আলু সব জায়গায় ভালোভাবেই হয় আলুতে জল বেশী লাগে না আলু একটা সবজি আলুতে খরচা একটু বেশী হয় ঠিকই কিন্তু আলুর দাম হলে আলুর ফলন আলুর যে খরচাটা হয় ওটা পুষিয়ে যায় আলু ধরুন এক বিঘে আলু লাগালাম সেখানে আমার আলু লাগে চার বস্তা কিন্তু যখন আমি আলু তুলি সেই এক বিঘে জমিতে প্রায় চল্লিশ বস্তার বেশি আলু হয় আলুটা খুবই উচ্চ ফলনশীল তারপর আমরা আসি ধান ধান হচ্ছে দুবার হয় আমাদের বছরে একবার অঘ্রাণ মাসে লাগিয়ে ফাল্গুন মাসে তোলা হয় অঘ্রাণ মাসে লাগিয়ে ফাল্গুন মাসে তোলা হয় আরেকবার চৈত্র মাসে লাগিয়ে বৈশাখ মাসে তোলা হয় এটা দুটো ধানই খুবই ভালো ফলনশীল আউশ আর আমন দুটো ধানই খুব সুন্দর হয় সব মানুষের বাড়িতে যখন ধান ওঠে সবার হাসি ফোটে ধানেরও দাম তো খুব ভালো এখন ধান চাষ করতে আলুর মতো অতো খরচা হয় না কিন্তু আমরা মনে করি ধানটাও একটা উচ্চ ফলনশীল ফসল ধান খুবই ভালো ফসল ধান চাষে একটু জল বেশি লাগে কিন্তু ধানের জীবন খুবই কঠোর যদি খুব বেশী দিন জমি শুকিয়ে যায় তাহলেও কিন্তু ধান হয়ে যায় আবার বন্যা হলে ধান হয় না ধান জল বেশি সহ্য করতে পারে না কিন্তু ধানকেও আলুর মতো উচ্চ ফলনশীল বলতে পারি আরেকটা হচ্ছে পাট পাটও আমাদের এখানে চাষ হয় পশ্চিম মেদিনীপুরে পাট তো আবার সবথেকে উচ্চ ফলনশীল ফসল চাষিদেরকে খুব লাভবান করে পাট চাষ করলে সেখান থেকে শন হয় প্যাকাঠি হয় শন আবার বাইরে চলে যায় সেখানে শন থেকে দড়ি হয় আবার এখানে প্যাকাঠি জ্বালানি হিসেবে কাজে লাগে এই পশ্চিম মেদিনীপুর জেলায় আমার এখানে পাট ধান আর গম আলু সবগুলোই উচ্চ ফলনশীল বলে আমি মনে করি